এটা কি অ্যাপোলো ফার্নিচারের দোকান গোদরেজ আলমারি পাওয়া যায় গোদরেজ আলমারিটা কী রকম কী ইয়েটা সেটা একটু দেখেন কটা খোপ আছে একটু যদি বলেন আচ্ছা ওর কোনো গোপন গোপন খোপ আছে কিনা কত দামটা কত পড়বে হ্যাঁ অন্য দোকানের চেয়ে এই দোকানে দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না ও আচ্ছা আর তাহলে ওই কেনা যে হবে কেনার পরে যে তোমার ট্রলিও করে যে ঘরে আনা হবে সেই ট্রলি ভাড়াটা তো আপনার নয় সেইটা আমাদেরকেও দিতে হবে আচ্ছা এই হচ্ছে ঠিক আছে তাহলে আমরা তাহলে একদিন তাহলে দেখতে যাবো আপনি সবসময় দোকানে থাকেন তো ঠিক আছে তাহলে একদিন যাবো গিয়ে দেখে আসবো রাখছি